ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুস্থতা প্রতিরোধের জন্য আমাদেরকে প্রতিদিন রাত্রেবেলা মশারি খাটিয়ে ঘুমোতে হবে হ্যাঁ এবং যদি তোমাদের আশেপাশে কোনো ঝোপঝাড় থেকে থাকে তাহলে সেইগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং যদি আশেপাশে কোনো ড্রেন থাকে এবং সে ড্রেনে যদি অনেক ময়লা জমে থাকে সেই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে এবং প্রতিদিন মশা মারা স্প্রে করে থাকতে হবে বিভিন্ন জায়গায় জল জমতে দেওয়া যাবেনা যদি কোনো জায়গায় জমা জল থাকে সেই জমা জলগুলোকে ফেলে দিতে হবে যাতে মশা ডিম না পাড়তে পারে এবং যাতে মশার বৃদ্ধি না হয় এইসমস্ত কিছু আমাদেরকে এর দেখাশোনা করতে হবে এবং খুব সতর্কভাবে থাকতে হবে কারণ এই ডেঙ্গু এবং ম্যালেরিয়া খুবই একটা বড় রোগের কারণ হতে পারে এইজন্য আমাদেরকে প্রতিদিন দেখাশোনা করতে হবে যে কোথাও জল জমছে কিনা কোথাও ঝোড়ঝাড় হচ্ছে কিনা এবং ড্রেন পরিষ্কার আছে কিনা এই সমস্ত কিছু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি এই সমস্ত কিছু হয়ে থাকে তাহলে এগুলোকে পরিষ্কারও করতে হবে যাতে মশা বৃদ্ধি না পায় এটাই আমাদেরকে দেখা দরকার এবং এই মশার হাত থেকে এই ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়া পেতে হবে